আমাদের এখানে এক একটা সময় সমস্ত ধর্মের মানুষ বাস করত এখনও তাই করে কিন্তু যেটাকে আমরা পাকিস্তান বলি বাংলাদ বাংলাদেশ এবং পাকিস্তান বলি আমাদের আমাদের ভারতবর্ষেরই অংশ ছিল সেটাকে ভাগ হয়ে গেছে এবং ভাগ হয়ে গিয়ে হম পাকিস্তানটায় পুরো মুসলিম সম্প্রদায়ের মানুষরাই বসবাস করত এবং তারপরেও ভারতবর্ষ কিন্তু অনেক মুসলিম বাস করে আমাদের আমাদের ভারতবর্ষে মুসলিমের সংখ্যা কম হিন্দুর সংখ্যা বেশি তাহলে তা সত্ত্বেও মুসলিমদের সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে মুসলিমদের এখানে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা কম সেই জন্যে ওরা সংখ্যালঘু কিন্তু ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা আগের আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে বৌদ্ধদের সংখ্যা অনেক কমে গিয়েছে